আমি কিছু মিষ্টি দ্রব্যের নাম বলছি সেগুলি হলো যেমন কলকাতার রসগোল্লা নলেনগুড়ের রসগোল্লা সন্দেশ কালোজাম সীতাভোগ রসমঞ্জরি মুক্তাগাছার মন্ডা মিহিদানা কালাকাঁদ দরবেশ লবঙ্গ লতিকা উচ্ছের রসগোল্লা অমৃতি কমলাভোগ কাঁচাগোল্লা শক্তিগড়ের ল্যাংচা বোঁদে মালাইকারি জিলিপি চমচম রাজভোগ রসমালাই প্রাণোহরা প্যাঁরা সন্দেশ ছানামুখী সরপুরিয়া রানাঘাটের পান্তুয়া দরবেশ রসকদম্ব কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া কাজু বরফি চকলেট কেক ভ্যানিলা কেক রেড ভেল্ভেট কেক হোয়াইট ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেক লেমন পপি সিড কেক ইত্যাদি